আমাদের ভারতে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু ভালো এবং এটি অন্যান্য দেশের সাথেও অনেকটা পা অনেক পার্থক্য রয়েছে এখানে স্বাস্থ্য ব্যবস্থা অন্যান্য দেশের স্বাস্ত্য ব্যবস্থার সাথে কিন্তু মিশবে না কেননা এখানের যে স্বাস্থ্য ব্যবস্থা তার নিয়ম কিন্তু খুবই আলাদা এখানে যখন আর যখনই ই কারোর কোনো অসুবিধা হোক না কেন সাথে সাথেই কিন্তু চিকিৎসা পেয়ে যায় আমার আশেপাশে হাসপাতাল ও ক্লিনিকগুলি খুবই ভালো কেননা আমার এখানে হাসপাতালে সব সময় ডাক্তার থাকে এবং ডাক্তার নার্স থাকে সব সময়ই অয় এবং সাথে সাথে এ গেলে চিকিৎসা হয়ে যায় আমি আমি এই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি হ্যাঁ আমি যেমন এখানে পরিচ্ছন্নতা এখানের পরিচ্ছন্নতা খুবই ভালো এখানের হাসপাতালগুলি বা ক্লিনিকগুলি খুব পরিস্কার পরিচ্ছন্নভাবে থা রাখা হয় অয় এবং এখানের পরিষেবাও খুবই ভালো এখানে যারা ভর্তি থাকে তাদেরকে খুব ভালোভাবে এ সেবা যত্ন করা হয় এবং অং তাদেরকে ভালো করে চিকিৎসা করা হয় তাদের ভালোভাবে পরিষেবা করা হয় অয় তবে এখানে একটা জিনিস উন্নত করা উচিত যেটা হলো সেটা হলো যে এখানের যে খাবার দেওয়া হয় সে খাবারটা একটু উন্নত করা উচিত কারণ এখানে যারা রুগীরা ভর্তি থাকে রুগীদের এমনিতেই কিন্তু খাবার স্বাদ থাকে না মুখে তো তাদের ক্ষেত্রে একটু তাদের এর এটা উন্নত করা উচিত এটা উন্নত করলেই কিন্তু আমার মনে হয় যে সব কিছুটাই ঠিকঠাক হয়ে যাবে এটাই একটু ঘাটতি রয়ে গেছে বাকি কিন্তু সব কিছুই কিন্তু এখানে খুব সুন্দর এবং আমার খুব ভালো লাগে এবং আমি যখনই যাই না কেন এখান থেকে আমি চিকিৎসার সুযোগও পেয়ে থাকি